প্রাচীন যুগে বিভিন্ন রাজাদের কথা মনে আছে যেগুলো আমরা ইতিহাসে পড়েছি তার মধ্যে কিছু রাজা হলো যেমন আকবর হুমায়ুন চন্দ্রগুপ্ত মৌর্য এ সব বিভিন্ন রকম রাজাদের কথা আমরা ছোটোবেলায় পড়েছি তার মধ্যে একটা সব থেকে পছন্দের গল্প হলো যোধা আকবরের গল্প যেটা টিভি শো মাধ্যমেও দেখায় আবার গল্পেতেও পড়েছি যেমন যোধা ছিলো একজন হিন্দু নারী এবং তিনি রাজা আকবরকে বিয়ে করেন এবং সেখান থেকে তাদের তারা দুজনেই দুজনকে অপছন্দ করতো সেখান থেকে কীভাবে তাদের ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে তারা কীভাবে একে অপরকে ভালোবেসেছে এবং শ্রেষ্ঠ রানি যোধাই ছিলো আকবর শ্রেষ্ঠ বেগম তো সেই গল্পটা আমার খুব ভালো লাগে তাছাড়া আরও অনেক রাজাদের অনেক রকম গল্প আছে যেগুলো ইতিহাসের পাতায় বর্ণিত আছে